আমার এলাকায় কাছাকাছি বেসরকারি হাসপাতাল অনেক কটি আছে এই হাসপাতালগুলিতে যোগ্যতা এবং সম্মুখীন হন হ্যাঁ কিছু কিছু সময় আমরা এই সম্মুখীনের মধ্যে পড়ি কারণ অনেক রকম মানুষ আছে যারা কাজ করতে এসছেন কিন্তু সঠিক কাজগুলি জানেন না ঠিকঠাক শিখে আসে না আমার মনে হয় এই লাইনে ঠিকঠাক শিখে আসাটা দরকার কারণ এখানে মানুষের জীবন মরণ নিয়ে আমরা জীবন মরণ নিয়েই এই জায়গাটাতে যায় হ্যাঁ যাতে আমরা সুস্থতভাবে ফিরে আসি মৃত্যুর মুখে যাওয়ার জন্য এই জাগাটাতে আমরা যাই না অবশ্যই কিছু কর্মীদের আচরণও আমাদের কখনো কখনো খারাপ লাগে আর কিছু আছে হ্যাঁ খুব ভালো ব্যবহার আমাদের করেন খরচ খরচ বলতে গেলে কিছু জাগায় আছে বেশি কিছু কম হ্যাঁ পরিবহন হ্যাঁ যাতায়াতের ব্যবস্থাও তো আমাদের কাছাকাছিই পড়ে আমরা ঠিক মতো চলে